আমি আগামীকাল এয়ারপোটে যাওয়ার জন্য আপনাদের কোম্পানি থেকে একটি ক্যাব বুকিং করেছিলাম এবং এই ক্যাবটি আমি সঠিক সময় পৌঁছানোর জন্য অনেক আগে থেকেই ক্যাবটি বুকিং করে রেখেছিলাম তাই আমি ডাইভারকে কল করে জানতে চাইছি যে আগামীকাল সঠিক সময়ে আমার বাড়িতে এসে ক্যাবটি পৌঁছোবে কি না ক্যাবটি যাতে সঠিক সময় এসে পৌঁছে যায় সে ব্যাপারে আমি বলতে চাই ক্যাবডি সঠিক সময়ে এসে না পৌঁছোতে পারলে আমার অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে ক্যাবটি যাতে আগামীকাল সঠিক সময় চলে আসে সে ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখবেন